হ্যালো অমিত ট্রাভেল এজেন্সি আমি নদীয়ার কৃষ্ণনগর থেকে পল্লবী বলছি হ্যাঁ আমার যে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ যাবার কথা ছিলো আমি যে ক্যাবটি আপনার কাছে বুক করেছিলাম তো সেটা ভুল লোকেশান আমার দেয়া হয়ে গেছে আপনার ড্রাইভারও দেরি করছে এখনো এসে পৌঁছয় নি তো আমি নবদ্বীপ থেকে অন্য দূরে আর একটু দূরে যাবার ব্যবস্থা করছি তো আপনি যদি ওই ক্যাবটি ক্যান্সেল করে দিন আমার খুব ভালো হয় ক্যান্সেল করে দিলে ভালো হয় আর কী তো আপনার ড্রাইভারও তো দেরি করছে তো আপনি ড্রাইভারকে একটু ফোন করে বলুন যাতে ক্যাবটা না পাঠায় ক্যাবটা না নিয়ে আসে এসে দাঁড়িয়ে থাকবে তো আপনি ওনাকে ফোন করে ডেকে নিন তো আমি যেটা অগ্রিম দিয়েছিলাম আপনাকে সেটা কি আপনি আমাকে ফেরত দিয়ে দিবেন না আবার যখন পরে ক্যাব বুক করবো তখন আপনি কেটে নেবেন হ্যাঁ যখন ক্যাব বুক করবো তখন কেটে নেবেন হ্যাঁ ঠিক আছে তাই হবে আমারও খুব খারাপ লাগলো একটু ভুল লোকেশান দেয়ার জন্য তো সরি হ্যাঁ আবার যখন ক্যাব বুক করবো তখন আপনি কেটে নেবেন ঠিক আছে রাখছি